পশ্চিমবঙ্গের প্রধান মিডিয়া বা বিনোদন শিল্পগুলি হল ফিল্ম টেলিভিশন রেডিও ডিজিটাল তাছাড়া টেলিভিশনে পশ্চিম বর্ধমান এলাকায় প্রায় সবগুলি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল পাওয়া যায় প্রধানতম টেলিভিশন চ্যানেলগুলির মধ্যে সর্বপ্রথমে উল্লেখযোগ্য হল বাংলাদেশে সরকারি চ্যানেলগুলি যেমন বি টি ভি এবং চ্যানেল আই যার মাধ্যমে সংবাদ বিনোদন টেলি সিরিয়াল এবং অন্যান্য প্রোগ্রামগুলি প্রচারিত হয় এছাড়া বিভিন্ন খণ্ডকালীন এইখানে পশ্চিমবঙ্গে লোকেরা বেশিরভাগ সিনেমা দেখতে ভালোবাসে সিনেমা আবার বাচ্চারা কার্টুন দেখতে ভালোবাসে কার্টুন দেখে এবং লোকে বুড়িরা বা বয়স্ক বয়স্ক লোকেরা সিরিয়ালও দেখে অনেকগুলো এও ফিল্মের মধ্যে সিনেমার মধ্যে একটি অন্যতম হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট দ্যা স্টেটম্যান লিমিটেড ক্যালকাটা ক্লাব লিমিটেড ইত্যাদি এইখানে পশ্চিমবঙ্গের লোকেরা এগুলো ইত্যা মুভি বা সিরিয়াল ইত্যাদি দেখে নিজেদের টাইম পাস বা নিজেদের সময় কাটান